পশ্চিমবঙ্গের শিল্প যেমন পাট শিল্প আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব আছে কারণ পাট হচ্ছে পরিবেশ বান্ধব এবং এর উৎপাদিত পণ্য পরিবেশে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না সেই জন্য আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের একটা আলাদা প্রভাব আছে পশ্চিমবঙ্গের কারুশিল্প শিল্পের মধ্যে অন্যতম হল দুর্গা পূজা কারণ এই পূজাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়ে থাকে এই পূজা বহু পুরনো এবং ঐতিহ্যবাহী বলে ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প বোর্ড তৈরি হয়েছে কারুশিল্পের সাথে জড়িত শিল্পীদের তৈরি পণ্য বিশ্বের বাজারে তুলে ধরার সাহায্য করে এবং সরকারি সহযোগিতায় অন্যান্য দেশের কারুশিল্পী এইখানে আসে তেমনি এখানকার শিল্পীরা বিদেশে গিয়ে বিভিন্ন ওয়ার্কশপে যোগদান করে সাংস্কৃতিক বিনিময় সহযোগিতার আদানপ্রদান হয়ে থাকে